আমাদের এখানে তো পাখি বন্য পাখির তো সেরকম একটা দেখা যায় না আর বন্য পাখির সম্মুখীন আমি এখানে আমার এখানে শহরের দিকে অন্তত তো হইনি এবং মাঠে যদি হয় তাহলে সেটা হচ্ছে আমরা আমরা এক আমাদের বন্ধুর মাসির বাড়িতে গেছিলাম সেখানে গ্রামে গ্রামে একটা ধান খেত ছিলো সেখানে মাঠে গিয়ে দেখেছিলাম যে সেখানে অনেক ধরনের অনেক প্রজাতির আর কি পাখি এসেছিলো মাঠে কিছু সাদা বক ও ঘোরাঘুরি করছিলো সারস ও কিছুর নদীর ধারে ছিলো কিন্তু বাকি যে আর পাখিগুলো ছিলো সেগুলো তো আমি সেরকম কিছু দেখি প্রথম কথা প্রথম দেখেছি তাছাড়া তাদের নামও সেরকম কিছু জানা নেই সেই জন্য নামগুলো হয়তো বলতে পারবো না কিন্তু বিকেলবেলা মাঠের মধ্যে সেই পাখির কিচির মিচির পাখির ডাক খুবই ভালো ছিলো কিন্তু বিরল কোনো পাখি বলতে সেরকম কিছু না যা ছিলো গ্রামের পরিবেশের যেরকম দেখা যায় আর কি সেরকমই দেখেছি এর চেয়ে বেশি কিছু নতুন কিছু জানা নেই